হ্যাঁ আমাদের আমি যে স্কুলে পড়েছি আমাদের যে স্থানীয় স্কুল সেখানে কিন্তু পাঠ্যক্রম বাদেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতাও এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং তার জন্য সেই ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সেগুলোর জন্য কিন্তু বিভিন্ন পুরস্কারও থাকত এবং সেগুলো জন্যই কিন্তু আমরা একটা প্রলোভন ছিল যে এই ক্রীড়া বা এই প্রতিযোগিতাতে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমরা ওই পুরস্কারটি পাব এবং সেটা আমাদেরকে একটা এই অংশগ্রহণের জন্য একটা জায়গা করে দিত কিন্তু হ্যাঁ শুধুমাত্র এটা নয় তা বাদেও তা ছাড়াও আমরা এটা ভাবতাম যে অংশগ্রহণ করাটা জরুরি সেই জন্য আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং তাতে অংশগ্রহণ করে আমি বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারও পেয়েছি পুরস্কার হিসেবে আমাদের ক্ষেত্রে যেগুলো আমাদের দেওয়া হতো সেটা হলো ছোটো ছোটো কিছু ট্রফি থাকত তার সাথে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘরের বিভিন্ন জরুরি জিনিসও কিন্তু এই পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে কারণ স্থানীয় স্কুল হিসেবে কিন্তু এইভাবেই পুরস্কার বিতরণী হয়ে থাকে এবং বিভিন্ন প্রতিযোগিতা যেমন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমি যখন অংশগ্রহণ করেছি তখন বেশ কিছু বার আমি সেক্ষেত্রে পুরস্কার গ্রহণ করেছি প্রথম হিসেবে দ্বিতীয় হিসেবে এবং তৃতীয় হিসেবে এক্ষেত্রে কিন্তু স্কুলে শিক্ষকদেরই একটা বড় অবদান থাকে এবং সেখানে আমরা বিভিন্ন পাঠ্যক্রম বাদেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছরই হয়ে থাকে এবং তাতে আমি অংশগ্রহণও করেছি এটা আমি গর্বের সাথে বলতে চাই